হ্যাঁ হ্যাঁ বলুন

ইনকাম তো আচ্ছা তো ইনকাম বলতে কাপড়ের দোকান তো কাপড়ের দোকানে ইনকাম তো আছে কিন্তু তোমার কী তোমার কাছে তো মানে বেশি করে পুঁজি রাখতে হবে এই জন্য পয়সা একটু বেশি থাকলে ভালো

তাহলে তুমি দোকান দেবে তো তো সে জন্য তোমাকে একটা ভালো জায়গা খুঁজতে হবে ধরো যেখানে একটা বাজার বড় একটা বাজার লাগবে তো আর সেইখানে রুম নিতে লাগবে একটা মাঝে মানে আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে তুমি কালকে এস আমার দোকানে আমি তোমাকে

আচ্ছা ঠিক আছে